হ্যাঁ আমি ঘন ঘন না হলেও খবর পড়ি সকালে নিউজ পেপারে আমি খবর পড়ি আর খবর আমি টিভিতে শুনেও থাকি তো আমি বিজ্ঞান শিক্ষা রাজনীতি সম্পর্কে খবর দেখা পছন্দ করি আবার কখনও কখনও আমি খেলাধুলো বা বিনোদন সম্পর্কেও দেখে থাকি কারণ আমার কারণ আমার মনে হয় যে খবরের কাগজ পড়া বা খবর দেখা খুব একটা ভালো খুব একটা ভালো কাজ কারণ এটা এটা থেকে আমাদের অনেক জ্ঞান বৃদ্ধি হয় আর খবর পড়া হচ্ছে গিয়ে এমন একটা কাজ যেটা অনেক বাইরের অনেক খবর বাইরের ব্যাপারে অনেক কিছু জানতে পারা যায় আর হচ্ছে গিয়ে বাইরে কী চলছে ওয়েদার কেমন সবই জানা যায় খবর পড়ে এই জন্য আমি ঘন ঘন না হলেও সকালে খবরের কাগজ ও সন্ধ্যার দিকে টিভির কাছে বসে খবর দেখি